হ্যালো হ্যাঁ ম্যাডাম আ আমার দুটো ছেলে এত মোবাইলের আমি আর দুজন স্টুডেন্টের অভিভাবক হ্যাঁ আপনার স্কুলেই পড়াশোনা করে তো ওরা পড়াশোনা করতেই চায় না মোবাইলের পেছনে ছোটে আমি মোবাইলটাকে কোনোভাবেই এদিক ওদিকে সরিয়ে রাখতে পারি না সেই মোবাইলের জন্য ব্যস্ত হয়ে যায় আপনি একটু আমাকে সাজেশন দিন যে কী করে ওদেরকে আমি ঠিক করে রাখব মোবাইলটার থেকে দূরে রাখা যায় এই মোবাইলে কত কী হয়ে যাচ্ছে চারিদিকে মোবাইলটার থেকে কী করে দূরে রাখব আপনার থেকে একটু আমি সাজেশন চাইছিলাম ম্যাডাম মোবাইল তো আমি দিই না মোবাইল তো আমি রেখে এদিক ওদিকে কাজে ব্যস্ত থাকি তখন তো মোবাইলটা জোর করেই নিয়ে কে নিয়ে নেয় এর জন্যে আমি খুব চিন্তায় পড়েছি মোবাইল নিয়ে এই মোবাইলে যা যা দেখে ওদের কথাবার্তা সে ওরকম হয়ে যায় মোবাইলের সব যেগুলো দেখতে থাকে বা যেসব জিনিস এই খেলা ভিডিও গেম এটা ওইটা দেখতেই থাকে তাই জন্য আমি আপনার থেকে সাজেশন থ্যাংক ইউ ম্যাডাম আপনি এই সাজেশনটা আমি রাখার চেষ্টা করব এর জন্য আমি ওইভাবেই চলার চেষ্টা করব ঠিক আছে ম্যাডাম হুম